আমার কাছে এখন যে জিনিসটা রয়েছে সেটা হল মোবাইল ফোন তো সেটা খুবই ভালো তার সাহায্যে আমরা ঘরে বসেই খবরাখবর নিতে পাচ্ছি কেউ আসলে কতক্ষণে উনি আসছেন এমনকি কখন আসবেন গাড়ির দেরী আছে কিনা বা কতটা সময় লাগবে সবকিছু ফোনের মাধ্যমে জানতে পারছি প্রাকৃতিক দুর্যোগের কথা আগে থেকেই ফোন দেখে জানতে পারছি বা সাম্প্রতিক ঘটনা জানতে পারছি সে কারণে ফোন আমার কাছে খুবই ভালো জিনিস